হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ কী পরিকল্পনা বলতে কী এই তো যাওয়া হবে তুমি আসছো তো হ্যাঁ সবাই তো মোটামোটি পার্টিসিপেট করছে তুমি আসছো তো ও আচ্ছা না না আমি সেরকম কোনো প্রিপারেশান নিই নি গো হবে না আমার পার্টি এ স্টুডেন্টরা আছে ওদেরকেই আমি আর কি গাইড করছি ওই এমনিই আর কি নরমাল কত্থক নাচছে না ওরা হচ্ছে বলেছিলো রবীন্দ্র সঙ্গীত তারপরে বললাম আমি বললাম যে সবাই সবাই রবীন্দ্র সঙ্গীতটাই বেশি চুস করবে তো সেই জন্য আমি বললাম তোরা একটু নতুন কিছু কর তো সেই জন্য আর কি ওরা বললো যে ঠিক আছে এটাই হোক আমি চুড়িদার না শাড়ি পরা হোক যেহেতু একটা অনুষ্ঠানের দিন হ্যাঁ শাড়ি ঠিক করা হয় নি তুমি বলো না কি শাড়ি পরবে তুমি ও আচ্ছা তুমি হলুদ পরছো ঠিক আছে আমিও দেখছি যদি হলুদ হচ্ছে হয়ে যায় তাহলে তোমাকে কন্ফার্ম করবো খনে দুজনে তাহলে সেম পরা হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখা হচ্ছে অ্যাঁ